একটি পেশা হিসাবে মাছ ধরা সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো যেটা যখন জেলেরা নদীতে ট্রেলার নিয়ে মাছ ধরতে যায় সারাদিন কষ্টের পর তারা যখন জালে অনেক মাছ দেখে তাদের খুব সেটাকে দেখতে আকর্ষণীয় ও সুন্দর লাগে তখন তাদের মনে হয় আমাদের কাজটা সম্পন্ন হয়েছে এই পেশায় যতটা সারাদিন মানুষকে জলে কাটাতে হয় অন্যান্য পেশায় কাজ করলে মানুষকে এতটা জলে কাটাতে হয় না